আমাদের বাঙালি মতে বিভিন্ন রকম ঠাকুরকে বিভিন্ন রকম নিয়ম নীতিতে আচার আচরণে পুজো করা হয় যেমন দুর্গা পুজোতে অষ্টমীতে অনেকে উপবাস করে পুজো দেয় সকালে শাড়ি পরে আবার নবমীতেও অনেকে উপবাস করে আবার দশমীতেও অনেকে উপবাস করে অর্থাৎ ঠিক তেমন লক্ষ্মী পুজোতেও অনেকে উপবাস করে করে সারারাত ধরে ঠাকুরের পুজো দিয়ে তারপরে কিছু খাওয়া যায় নিরামিষ জিনিসপত্র এবং তারপরে আছে বিভিন্ন রকম ঠাকুর যেমন কালী পুজোতে হোমযজ্ঞ করা হয় তারপর অনেক জায়গায় কালী পুজোতে প্রত্যন্ত গ্রামে বেশিরভাগ এখন পশুবলি দেওয়া হয় যেমন ছাগল হাঁস মুরগি এগুলোকে পশুবলি দেওয়া হয় কিন্তু আস্তে আস্তে এখন পশুবলিটা উঠে যাচ্ছে কিন্তু তাও প্রত্যন্ত গ্রামে এখনও এই প্রচলনটা আছে তারা ঠাকুরকে উৎসর্গ করে মা কালীকে মা তারাকে উৎসর্গ করে পশু বলি করে কিন্তু আমি মনে করি যে পশু বলি না করে ভগবানও কোনও দিনও চায়নি পশু বলি স এটা মানুষের বানানো নিয়ম তাই এখন অনেক জায়গায় নিয়মটা উঠে গিয়ে এখন সবজি বলি করা হয় এবং বড় ঠাকুরের বারে যেমন সারাদিন না খেয়ে থাকতে হয় সিন্নি করতে হয় সেগুলোকে আবার মানুষকে প্রসাদ হিসেবে দিতে হয় তো এইসব নিয়ম নীতির মাধ্যমেই আমাদের ঠাকুরকে আমরা আরাধনা করি